আমি এক মাস আগে কালীতলা বাজার থেকে একটি চার্জার কিনি ফোন চার্জ দেওয়ার জন্য কিন্তু চার্জারটা এতোটাই খারাপ যে ফোন চার্জ হতে চায় না খুবই অল্প সময়ের ভিতরে আমার ফোনটা গরম হয়ে যায় এবং চার্জারটাও গরম হয়ে যায় চার্জারটা আমার কাছ থেকে অনেকটাই দাম নিয়েছিল সে তুলনায় চার্জারটা একদমই ভালো নয়